আমাদের দেশে পশু পণ্য প্রক্রিয়াকরণের কিছু পদ্ধতি হলো আমরা নানান ধরণের পশুপালন করে থাকি যেমন গরু ছাগল হাঁস প্রভৃতি তারা চূড়ান্ত পণ্যের মাধ্যমে গুণমানকে প্রভাবিত করছে কীভাবে তাদিকে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে মানুষ সেগুলি নিয়ে আসছে কিছু কিছু লোক পালনও করছে এবং কিছু কিছু লোক তাদেরকে নারকীয়ভাবে হত্যা করছে একটা পূজা বাড়িতে কি করা হচ্ছে দুশো আড়াইশো তারও বেশী ছাগল বলি করা হচ্ছে এইভাবে জবাই করার দিক থেকে ছাগল প্রচুরভাবে মারা যাচ্ছে এবং গরু তাও একটা মুসলিমদের অনুষ্ঠানে তাও কসাই করা হচ্ছে এইভাবে বিয়ে ঘরে প্রচুর পরিমাণে ছাগল ও গরু একইভাবে হত্যা করা হয় তাই বলা যাচ্ছে যে পশু কেনা থেকে শেষ পর্যন্ত মানুষ অর্থ উপার্জনের জন্য যেভাবে পশুকে হত্যা করে চলেছে তা আমাদের কাছে খুবই দুঃখজনক মানুষ এটা উপার্জনের পদ্ধতি হিসাবে বেছে নিলেও একটা প্রাণ হত্যা করা সেটা মানুষের কাছে খুবই দুঃখজনক